হ্যাঁ আমার শহর এলাকায় রেস্তোরাঁগুলির রেটিং আমি দেখেছি সেই পরিপ্রেক্ষিতে আমি একটি নূতন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে চাই এবং অর্ডারটা নিশ্চিত করার আগে সেটির রেটিং রিভিউ জানতে চাই তাই আমি আমার বন্ধু অমলেশের কাছে ফোন করেছিলাম বলেছি যা আমাদের এই রেস্তোরাঁটায় যে সমস্ত খাবার তৈরি হয় সেই খাবারগুলো অত্যন্ত নিম্নমানের কিন্তু মূল্যটা অনেক বেশি সেই জন্য আমি তোমাকে একটা নূতন রেস্তোরাঁর জন্য বলছি একটা নূতন রেস্তোরাঁ যদি তুমি আমাকে সন্ধান দিতে পারো তাহলে আমি আমার পরিবারের জন্য আমি সেই রেস্তোরাঁ থেকে প্রত্যেক দিনের খাবারটা নিয়ে আসবো কেননা আমার কাছাকাছি এলাকায় যে রেস্তোরাঁটি আছে সেই রেস্তোরাঁটির রেট অনেক বেশি এবং খাবারগুলির রেটের তুলনায় তাদের খাবারের মানটা খুব কম মূল্যটা বেশি এই জন্য আমি তোমাকে ফোন করতে বাধ্য হলাম বা খাবার ডেলিভারির অ্যাপ বা গুগলকে জিজ্ঞাসা না করে আমি তোমাকে ফোন করলাম তুমি যদি তোমার কাছাকাছি কোনো রেস্তোরাঁ থেকে থাকে তাহলে সেই রেস্তোরাঁর সঙ্গে আমার একটু যোগাযোগ স্থাপন করিয়ে দিও যেহেতু আমার বাড়িতে প্রতিনিয়ত প্রচুর খাবারের প্রয়োজন হয় আমি এখানে আর ক্রয় করবো না সে জন্য তুমি নূতন রেস্তোরাঁটির খোঁজ করে আমাকে জানাবে আমি আগামীকাল সকালে জেনে নেবো অন্যথায় যদি না পারো তাহলে বলে দিও খাবার ডেলিভারি অ্যাপ বা গুগলকে জিজ্ঞাসা করে নেবো